ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখন বলতে গেলে খুবই খারাপ কারণ আমাদের দেশের সেরকম কোনো সুব্যবস্থা নেই চিকিৎসার ব্যাপারে কোনো সরকারি হসপিটালে না ভালো ডাক্তার আছে না ভালো নার্সিং স্টাফ তাই কোনো রোগী গেলে সেখানে ভালো করে তাকে দেখাও হয় না কিচ্ছু না রাতেরবেলা গেলে তো অনেকে অমনিই পড়ে থাকে না ডাক্তার আসে না নার্সিংয়ে ভালো ব্যবহার করে তাই ব্যবস্থা খুবই খারাপ আছে এবং ভারতে যাদের টাকাপয়সা মানে অর্থনীতি দিক থেকে যারা ভালো আছে তারা তো নার্সিংহোমে অন্য ভালো হসপিটালে যায় কিন্তু যারা গরীব মানুষ তারা তো যেতে পারে না এর ফলে কি হয় ডাক্তারের ব্যবস্থা না পেয়ে চিকিৎসার ব্যবস্থা না পেয়ে অনেকে মারা যায় তাই আমাদের দেশে ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা দরকার এবং নার্সিংহোম অন্যান্য হসপিটালের থেকে আমাদের যে সরকারি হসপিটাল আছে সেখানে ভালোমতো যাতে ডাক্তার এবং নার্সিংয়ের স্টাফ থাকে সেদিকে লক্ষ্য করলে ভালো হয়